হ্যালো হ্যাঁ কী করছিস ফ্রি আছিস শোন না একটা কথা জিজ্ঞেস করার ছিল বলছিলাম আমি ওলা উবরটা আগে এখন বুক করে নিই না আমি কোথাও কখনো যাইনি এই প্রথমবার বুক করছি কোনটা ভালো ওলা ভালো না উবর ভালো আচ্ছা আচ্ছা ওলার দামটা বেশি নেয় উবরে কম সার্ভিসটা কোন কোনটার ভালো মানে রেটিং ওহ সেম সেম আচ্ছা আচ্ছা আরে না গুগলে তো রেটিং উবরে চার দেখাচ্ছে ওলাতে পাঁচ দেখাচ্ছে ওহ আচ্ছা একই রকমই আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমি উবরটাই বুক করে নিচ্ছি হ্যাঁ আচ্ছা না সেভাবে তো কোনো আমার অভিজ্ঞতা নেই সে জন্যই তোকে ফোন করে জিজ্ঞেস করছি মানে কোথাও গেলে তোর ট্রেনে বাসে অটোতে যাতায়াত করে ওলা উবর তো ব্যারাকপুরে নেই ওই বাবাকে একটু নিয়ে হসপিটালে যাব সেই জন্য উবরটা বুক করে দেখি ওলা বা উবর কোনটা ভালো আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি উবরটা বুক করে নিচ্ছি তাহলে ঠিক আছে ঠিক আছে থ্যাঙ্ক ইউ রে রাখলাম